হ্যালো বলছি যে স্যার আমি যে ওই মানে ওই দুতলার ওই যে পাঁচ নম্বরের যে পেশেন্ট আমি তো ডিসচার্জ হওয়ার কথা ছিল আজকে আমার বাড়ির লোক তো আপনাকে বলেছে হুম ওই যে মানে ও মানে মানে ওই জয়নুরা মোল্লার যে পেশেন্ট আপনি দেখে গেলেন আচ্ছা বলব তা একটু মানে কী কী করতে হবে না হবে ছুটির পরে একটু ফর্ম কিছু যদি ফিল আপ টিল আপ আগে থেকে করে রাখেন তাহলে ভালো হবে কালকে লেট হবে না তাহলে ছুটিটা কালকে হবে আচ্ছা সে তো আসবে তাহলে কালকে কটার দিকে একটু বলে দিন আর কী কী একটু মানে বাড়ি ডিসচার্জ হওয়ার পরে কী কী করতে হবে না হবে একটু বলে দিন ঠিক আছে রাখছি